ঝাড়গ্রাম জেলার প্রধান কৃষিপণ্য বলতে বোঝায় ডাল সরিষা শাকসবজি এ সমস্ত চাষ আবাদগুলি এখানে চাষ পদ্ধতিগুলি হচ্ছে আমরা সাধারণত চাষ চাষ যেমন পদ্ধতি সকল জায়গায় করা হয়ে থাকে সেভাবেই করে থাকি এখানে চাষের একটি অন্যতম উপায় রয়েছে জলসেচ করার ব্যবস্থা রয়েছে জলসেচ সাধারণত আমরা খাল বা নদীর জল থেকে করে থাকি তাছাড়া এখন বর্তমান প্রযুক্তির হাত ধরে আমাদের প্রত্যেকটি মাঠের মাঝে মাঝেই হয়ে গিয়েছে মিনি বা সাবমের্সিবল সেই সমস্ত মিনি বা সামবারসিলের জল দিয়ে আমরা সেচ কাজ করে থাকি এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা নানা ধরণের যে সমস্ত সবজির মধ্যে বা ফসলের মধ্যে পোকামাকড় এসে থাকে সে সমস্ত পোকামাকড়গুলিকে নানা রকম কীটনাশক দিয়ে মেরে ফেলতে পারি এবং আমাদের ফসলকে রক্ষা করতে পারি